আমার প্রিয় খেলা হল ক্রিকেট আমি আমার পাড়ার বন্ধুদের সঙ্গে অনেক ক্রিকেট খেলতাম ছোট থেকে আমি ক্রিকেট পছন্দ করি আমরা সকলে ক্রিকেট খেলতাম আমাদের ছোট একটা দল ছিল যেটা আমরা যেটাতে কিছুগুলো বন্ধু মিলে আবার ক্রিকেট খেলতাম তারপর আস্তে আস্তে ও দলটি এখন অনেক বাইরে বাইরে গিয়ে খেলে এবং আমরা অনেক সময় অনেক উপহারও জিতি টাকাও জিতি এই আস্তে আস্তে এই যে টাকা জেতা উপহার জেতার থেকে আমাদের দলটা আস্তে আস্তে অনেকটা বড় হয়েছে আমাদের দলে আরও অনেক সদস্য বেড়ে গিয়েছে আর আমি আমাদের এই দলে খেলে নিয়ে আমি অনেক গর্ব অনুভব করি আমার অনেক গর্ব হয় যে এই দলকে নিয়ে দলের সঙ্গে আমি খেলতে বা সুযোগ পেয়েছি আর দলের সঙ্গে আমি খেলি আমি চাই যেন এই দলটা আরও অনেক জায়গায় খেলুক আরও অনেক বড় হোক আমি চাই যেন আমাদের দলটা অনেক ভালো ভালো জায়গায় খেলতে পারে অনেক রকমের আরও উপহার জিততে পারে অনেক টাকা জিততে পারে আর আমরা যেন সব জায়গাতে ভালো করে খেলতে পারি আরও আমাদের নামটা আরও আগে যাক আমাদের দলটার নামটা আগে যাক যেন সকলে আমাদের দলটাকে চেনে জানে